হ্যালো ডক্টর ডক্টর ম্যাডাম আমার নাম কার্তিক দলুই আমার না বেশ কিছু দিন ধরেই ঠান্ডা লেগেছিল এবং কাশি হচ্ছে প্রচুর কাশি হতে হতে না রাত্রিবেলা কাশলে মানে ছাতিতে প্রচুর ব্যথা করে এবং প্রচণ্ড পরিমাণে কাশলেই কফ বের হচ্ছিল আমি দোকান থেকেও ওষুধ খেয়েছি এবং আপনার কাছেও একবার দেখিয়ে এসেছিলাম আপনি ওষুধও লিখে দিয়েছিলেন সেই ওষুধগুলোই খাচ্ছিলাম দেখছি যে খেতে দু দিনের হালকা তারপরে আবার যেই কে সেই না ওরা দু তিন দিন ভালো বেশ একটু আধটু কমছিল আবার যেই কে সেই আমি দোকান থেকে ওষুধ খাচ্ছি আপনার যে আমি সেই ওষুধগুলোও খেয়েছি আরও দুজন দোকানের ওষুধ খেয়েছি তাও কমছে না এবারে এবারে দোকান আচ্ছা উনি কি উনি উনি কি একটু ভালো ভালো ডাক্তার আচ্ছা ও কবে কী বসে একটু যদি আচ্ছা যেতে যেতে পারব গাড়ি ভাড়া করে গাড়ি লোকেশান দেখে চলে যাব কিন্তু ঠিক হবে তো রোগটা এবারে আমি প্রথমে ওষুধ কিছু হয়নি তারপরে আপনার কাছে যখন ফার্স্ট আমি ওষুধ খেলাম তখন দু তিন দিন ওর বেশ নর্মাল ঠিকঠাক লাগছিল তারপরে আবার যেই কে সেই আবার আস্তে আস্তে মানে কাশি ওই কফ বেরোচ্ছে জোর ছাতিটা ব্যথা করছে আস্তে আস্তে রাতে রাতে মানে প্রচণ্ড কাশি হচ্ছে ছাতি ব্যথা করছে ঠান্ডায় ঘোরাঘুরি করছি তা নয় ঠান্ডায় ঘোরাঘুরি করছি কাজের লাইনে ছুটতে হচ্ছে সেটা কথা নয় কিন্তু মাথায় আরে সব কিছু করছি আরে না ঠান্ডা থামছেই না আর কাশিও থামছে না রাতে রাতে প্রচণ্ড কাশি হচ্ছে আর ছাতিতে প্রচুর ব্যথা আচ্ছা ঠিক আছে আজ তো তাহলে শুক্রবার তাহলে সামনের সোমবারে যাই আচ্ছা ম্যাডাম ঠিক আছে তাহলে রইল তাহলে ওখান থেকে ঘুরে এসে আপনাকে কল করব